আমার মনে হয় আমাদের দেশের সব শিল্পীরা সমান সুযোগ পায় না যদি সবাই সমান সুযোগ পেত তাহলে সবাই নিজের লক্ষ্য পূরণে অনেকটা অংশে এগিয়ে যেতে পারতো কিন্তু অনেকে শত্রুতার কারণে তারা পিছিয়ে পড়ে কারো কারো সঠিকভাবে যোগ্যতা থাকার ফলেও তারা জীবনে এগিয়ে যেতে পারে না সঠিক স্বাচ্ছন্দ্য বোধের অভাবে বা সঠিক আর্থিক সাহায্যের অভাবে কেউ ভীষণ সুন্দর গান করতে পারে কিন্তু তার পরিবারে আর্থিক অসুবিধের কারণে সে গান গাইতে পারে না ফলে তার এই গানের যে প্রভাবটা তার মধ্যে রয়েছে গানের জন্য সে এগিয়ে যেতে পারত সেটার জন্য সে অনেক অংশে পিছিয়ে পড়ে ওই আর্থিক প্রচেষ্টার জন্য আর্থিক অভাবের জন্য সে এগিয়ে যেতে পারে না কেউ ভালো ছবি আঁকতে পারলেও সঠিক শিল্পীর কাছে গিয়ে ছবি আঁকা শিখতে পারে না তাই সে অনেকটা পিছিয়ে যেতে পারে বা সঠিক মানুষের সাহায্য নিয়ে সে জীবনে এগিয়ে যেতে পারে না সেভাবে সে পিছিয়ে পড়ে তাই সবাই যদি সঠিকভাবে সঠিক মানুষের সাহায্য নিয়ে জীবনে এগিয়ে যেতে পারতো তাহলে এইসব শিল্পী আমাদের দেশে অনেকটা পরিমাণে বেড়ে যেত এবং শিল্পীদের জন্য আমার দেশ অনেকটাই সমৃদ্ধ হয়ে যেত